হ্যালো হ্যাঁ না আমাদের কাছে একটু শুনবেন তো আপনি এত টাকার মাল তুলে ফেললেন আপনি দোকানে আবার বেশি কর্মচারী রাখবেন একজন কর্মচারী পিছু আপনার দশ হাজার টাকা খরচ হবে আপনি এত টাকা খরচ করতে যাবেন কেন তার থেকে যে মালগুলো আপনি এখন এই এনেছেন গাড়িতে করে সেগুলো এই এই পুরনো দোকানে নিয়ে আসুন ইয়ে এখান থেকে কীভাবে কী করা যায় সে সবাই মিলে দেখলে হবে আপনি এখন এই মন্দ বাজারে এই এরকম করলেন আপনি মালগুলো আপাতত এখানে নিয়ে আসুন তার পরে দোকান ভাড়ার কথা অন্য অন্য স্টাফ বা কারও কাছে শুনে এখন তো সেরকম ভালো বাজার না তা আপনি বলেই দিন যে দোকানটা আমাদের লাগবে না আমাদের এরকম অসুবিধা এরকম এরকম হ্যাঁ তাহলে আপনি মালগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর আপনি একবার আসুন দোকানে দোকানের কীরকম অবস্থা আপনি একবার সেটা দেখে যান এসে আর আমার দোকানে এখন খদ্দের এসেছে ঠিক আছে আমি পরে ফোন করছি আপনি এখন রাখুন